আজ ভারতের মুখোমুখি সবচেয়ে বড়ো পরিবেশ সমস্যাগুলির মধ্যে হচ্ছে শব্দ দূষণ ও পরিবেশ দূষণ এবং মৃত্তিকা দূষণ মৃত্তিকা দূষণ এবং শব্দ দূষণ যে পরিমাণে বেড়ে চলেছে তাতে তো মৃত্তিকার অবস্থা খুবই খারাপ চাষবাস এবং কৃষিকাজেরও ফসল সেই পরিমাণ প্রচুর কমতে থাকছে এছাড়াও যে খামার নদী পাহাড় পর্বত মাটি এইসব আছে এইগুলোও সব আস্তে আস্তে ক্ষয় হচ্ছে বিস্ব উষ্ণায়ণ বেড়ে গেছে ভারতে যে পরিবেশ সেই পরিবেশ আগের তুলনায় অনেক খারাপ দিকে যাচ্ছে আর্থিক দিক দিয়েও খারাপ যাচ্ছে এবং সামাজিক দিক থেকেও খারাপ যাচ্ছে ভারতকে আরও উন্নতি করতে দিতে হলে ভারতের মানুষজনদেরকে প্রথমে ঠিক হতে হবে তবেই ভারত আগের দিকে এগিয়ে যাবে এবং ভারতে এখন হচ্ছে প্রচুর গরম কারণ এখন বিস্ব উষ্ণায়ণ যেহেতু বেড়ে গেছে সেহেতু গরমের পরিমাণও বেড়ে গেছে গ্রীষ্মের তুলনায় গ্রীষ্মের পর বর্ষা আসে সেই বর্ষাতে এখন জলই পাওয়া যাচ্ছে না গরমের পর গরম টেম্পারেচার প্রায় আকাশ ছুঁই ছুঁই এত গরম এত গরম তো সেই জন্য চারিদিকটা ঠিক রাখার জন্য ভারতকে একটু উন্নত থাকতেই হবে উন্নত করতেই হবে ভারতে যে দূষণগুলি হচ্ছে সেই দূষণগুলো কমাতে হবে